হ্যালো এটা কি জয়রাজ রেস্টুরেন্ট থেকে বলছেন আমি ভাস্কর রায় বলছি আমি আপনাদের এখানে কিছুক্ষণ আগে এক প্লেট বিরিয়ানি আর এক প্লেট মোমো অর্ডার করেছিলাম কিন্তু আপনারা যে খাবারটা পাঠিয়েছেন সেখানে তো বিরিয়ানি বা মোমোর মধ্যে আমি কোনোটাই দেখতে পাচ্ছি না আপনারা শুধু দু প্লেট চাউমিন পাঠিয়েছেন তো এটা কেন হলো এরকম না না আমি তো আপনাদেরকে বিরিয়ানি আর মোমোর টাকাই অনলাইন অনলাইন পাঠিয়েছি তাহলে আপনারা যে ডেলিভারিটা করলেন সেটা ভুল হলো কী করে আপনারা বিরিয়ানি আর মোমোর জায়গায় আপনারা শুধুমাত্র আমাকে দু প্লেট চাউমিন পাঠিয়ে রেখেছেন হ্যাঁ ঠিক আছে আপনাদের ভুল হয়েছে বুঝলাম কিন্তু এরকম ভুল হওয়া তো উচিত না এখন কি আমি আপনাদের আবার রেস্টুরেন্টে যাব এই খাওয়ারটা বদলে নিয়ে আসতে আচ্ছা ঠিক আছে আপনি যত তাড়াতাড়ি কাউকে পারেন আপনাদের ওখান থেকে আমার এক প্লেট বিরিয়ানি আর এক প্লেট মোমোটা পাঠিয়ে দিন আর তাকে বলুন আপনাদের যে দু প্লেট চাউমিন পাঠিয়েছেন সেটা নিয়ে যেতে